ঝাড়গ্রাম জেলার সবচেয়ে সাংস্কৃতিক বা কিংবদন্তি যেটা হচ্ছে সেটা হচ্ছে ঝাড়গ্রাম জেলার রাজবাড়ি যেখানে এখানে মল্ল রাজারা রাজত্ব করতেন তারা নানাভাবে ঝাড়গ্রামে সেসময় বিভিন্ন রকম সাংস্কৃতিক চর্চা সব বিভিন্ন কিছু করে গেছেন সেই সঙ্গে একটা বিশেষ গল্প প্রচলিত আছে যেখানে ঝাড়গ্রামের রাজাদের সথে বিভিন্নভাবে অন্যান্য দেশের রাজারা যুদ্ধ বিগ্রহে লুপ্ত থাকতেন কিন্তু ঝাড়গ্রামের রাজারা নানাভাবে ঝাড়গ্রামের মানুষকে রক্ষা করে এসছিলেন এবং এখানকার যে বিভিন্ন রকম রহস্যময় স্থান বলতে যেমন আমরা গুপ্তমনির মন্দির বলতে পারি যেখানে মা জঙ্গলে লুকিয়ে ছিলেন জঙ্গলে তার পাথর নীচে থেকে পাওয়া গেছিলো এছাড়া বিভিন্ন রকম রহস্যময় স্থানের পরিচয় আমরা পাই যেগুলো ঝাড়গ্রাম জেলাকে বিশেষ করে জঙ্গলমহলকে আকর্ষণীয় করে তুলেছে